বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চাঁদের পাহাড় খুব বিখ্যাত একটি সিনেমা প্লাস বইও এই বইটি পড়ার পরে প্রথমে মনে হয়েছিলো বাচ্ছাদের একটা বই বা বাচ্চাদের ভাবনা চিন্তা নিয়ে গ তার বর্ণনা কিন্তু প্রথমে পড়ার পর থেকে তার তার ভেতরে যখন আমি ঢুকছি তখন মনে হচ্ছে না বইটা শুধু বাচ্চাদের জন্য নয় বড়োদের জন্যও বটে বইটিতে সাধারণ একটি মানুষ শংকর যে এই চাঁদের পাহাড় গল্পের প্রধান চ প্রধান চরিত্র শংকর একটি সাধারণ গ্রামের সাধারণ মানুষ হিসেবে তার চরিত্রকে বর্ণনা করা হয় এবং পরে সে আফ্রিকার জঙ্গলে ঘুরতে যায় সেখানে গিয়ে নানান মানুষের সাথে নানান পরিবেশে জনজাতির মধ্য দিয়ে সে যায় এবং সেখানকার রীতিনীতিগুলোকে সে নিজে অ দেখে চাক্ষুষ করে তারপরে বিভিন্ন পশু পাখির যে সুদৃশ্য বর্ণনা করা হয়েছে বোয়ের মধ্যে তা ছিল অপূর্ব যা যে কোনো বয়সের মানুষের মন কেড়ে নেবে এবং তারপরে তার ইংরেজ পর্যটক বন্ধু যা যাকে সে একটা বাঘের হাত থেকে বাঁচায় সেটা ছিল তার ভয়ংকর একটা অভিজ্ঞতা তার সাথে একটি ছোট্ট বাঘের ছানার সাথে যে সে রাত রাত কাটায় সেটাও তার তার ক্ষেত্রে ছিল একটা অপূর্ব অপূর্ব অভিজ্ঞতার জায়গা তারপরে আগ্নেয়গিরির উদঘাটন সেই আফ্রিকার জঙ্গলের যে সুন্দর প্রাকৃতিক দৃশ্য সেগুলোকে আমা সেই জিনিসগুলো যেভাবে ফুটিয়ে উঠে ফুটিয়ে তুলেছিলেন যা আমাকে ভীষণ অভিভূত করেছে